আমি বিভিন্নভাবে ছবি সম্পাদন করে থাকি যেমন আমি এর জন্য বিভিন্ন পোস দিই সেগুলো দিয়ে ছবি তুলি এবং বিভিন্ন জায়গায় ভ্রমণ করি সেখান গিয়ে বিভিন্ন প্রাকৃতিক পরিবেশে ছবি তুলতে পছন্দ করি আমি ছবিগুলো এইভাবেই সম্পাদন করি এবং যখন যেটা মাথায় আসে বা কল্পনায় আসে সেভাবে ছবি সম্পাদন করি আমি এই ছবিগুলি ব্যবহার করার জন্য কিছু সফটওয়্যার ব্যবহার করি সেগুলি হলো যেমন ফটোশপ ফটোল্যাব পিক্সআর্ট স্লাইডরুম অ্যাডব এছাড়াও অ্যাডব স্লাইডরুম এরম অনেক সফটওয়্যার আমি ব্যবহার করে থাকি এই ছবিগুলি সম্পাদন করার জন্য বা ছবিগুলি আরো সুন্দর করে তোলার জন্য আমি এই ছবিগুলি সম্পাদন করতে চাই কারণ এটি আমার খুবই একটি পছন্দের জিনিস আমি এগুলি করতে পছন্দ করি এবং এগুলিতে মনও ভালো থাকে আমার সেই জন্য আমি এই কাজগুলি করে থাকি